গর্বিত হওয়াটা একটা অনুভূতি তবে আমার ক্ষেত্রে গর্বিত হওয়ার ব্যাপারটা হলো সমাজ সেবামূলক কাজ করে মানুষের যে সমস্ত মুখে যে একটা ভালোবাসার হাসি পাওয়া যায় সেটাই আমার কাছে একটা গর্বের বিষয় গর্বিত হওয়ার জন্য আমি এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং একটা মানুষকে দেখেছিলাম সে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলো এবং আশেপাশে সবাই আসছে যাচ্ছে কিন্তু কোনো মানুষই তার সাহায্য করছে না সেই ক্ষেত্রে আমি তাকে তুলে টোটো গাড়ি করে বর্ধমান হসপিটাল নিয়ে এসেছিলাম এবং যতক্ষণ চেষ্টা করেছিলাম তার পাশে দাঁড়ানো এবং তাকে সাহায্য করে ডাক্তার দেখানোর তবে আমি আশা করেছিলাম যে সে সুস্থ হয়ে যাবে কিন্তু সুস্থ হয়ে গেছিলো কিন্তু তার একটু সময় লেগেছিলো এবং যখন তার বাড়ির লোক আসে এবং জানে আমি সমস্ত ঘটনাগুলো জানাই এবং সেখান থেকে তার বাড়ির লোক আমাকে খুবই আশীর্বাদ করেছিলো সেটা আমার কাছে একটা গর্বের বিষয় মনে হয়েছিলো এবং এটা আমার কাছে একটা খুবই সৌভাগ্যের একটা বিষয় মনে হয়েছিলো